আমাদের এলাকায় সব ধর্মের লোকই আছে যেমন হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম নানান ধর্মের লোকেই বসবাস করেেন তার মধ্যে আমরা হিন্দু হিন্দু ধর্মে আমরা খুব মানি এবং যেহেতু আমরা হিন্দু তা আমাদের হিন্দু ধর্মের মধ্যে সবাই বেশ একসাথে আমরা বসবাস করি আমাদের ধর্মের আমরা হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম সব ধর্মের লোকেই বসবাস করেন এবং সব সব লোকেরাই আমরা একে এক করে আমরা সবাই একসাথে আমরা বসবাস করি যার যার ধর্ম নিয়ে শেষে চলে এবং কোনো ধর্মের সাথে কোনো ধর্ম আমাদের কোনো ভেদাভেদও নেই আমরা খুব মিলমিশভাবে আমরা বসবাস করি আমাদের পিছনপড়ায় হ্যাঁ খ্রিস্টান ধর্মের লোক ওরা আছে ওদের কোনো অনুষ্ঠান হলে আমাদের হিন্দুদের ওরা আমার নিমন্ত্রণ করেন এবং যাওয়ার জন্য তারা আবেদন করেন আমরাও যাই এবং আমাদের হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠান হল বলে আমরা জৈন ধর্মদের শিখ ধর্মদের এবং ইসলাম ধর্মদের ওদেরও আমরা মানে ওদের সাথেও আমরা যোগাযোগ করি যে আমাদের আজকে এই একটা ধর্মীয় অনুষ্ঠান আসে আপনারা সবাই আসেন তা ওনারাও বেশ এসে আনন্দ ভোগ করতো এরকমভাবে একের ও এক অপরকেও আমরা খুব ভালোবাসি যেহেতু আমাদের ধর্মের মধ্যে কোনো জাতি ভেদাভেদ নেই আমরা সব ধর্মেই একেই সব ধর্মই আমাদের অনুকূল ঠাকুর বলছেন যে সব ধর্মই সাধনা বিস্তারের জন্য হ্যাঁ সব ধর্মই সাধনা বিস্তারের জন্য মানুষের সাথে মানুষের যদি মিল মিশটা যদি না থাকে তা কোনো ধর্ম করে কোনো লাভ নেই হুম ধর্মটাই বাঁচা এবং বাড়া হ্যাঁ এক জায়গায় আমাদের ঠাকুর এক জায় অনুকূল ঠাকুর এক জায়গায় বলতছেন বাঁচতে যারা যা যা লাগে ধর্ম বলে জানিসটাকে ত বাঁচতে এবং বাড়তে গেলে বলে একে একের পরস্পরের সহযোগিতার দরকার এবং সেইটার ধর্মই এই মিলমিষ্টা একমাত্র ধর্মই করতে পারে হুম যদি মানুষ যে হিন্দু ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ যদি ধর্মকে বিশ্বাস করে প্রতিটা ধর্মের মধ্যেই বলা আছে যে মানুষ আপন মানুষকে যদি আপন করতে হয় মানুষকে আপন করতে গেলে বলে সেখানে টাকা পয়সা দিয়ে আপন করা যায় না টাকা পয়সা আজকে দিলাম দেওয়ার পরে টাকাটা যতক্ষণ আমার হাতে ছাকবে ততক্ষণ পর্ত আমি তার গানই গাবো টাকাটাতে যখন ফুরিয়ে যায় তখন তার কথা আমরা ভুলে যাই তখন হিংসা ভাব একটা আসে তো এই ইঙ্গিতটা এই এই এই জিনিসটা একমাত্র ধর্মই করতে পারে ধর্ম যদি ঠিক যে যে যে কোনো ধর্মেরই হোক ধর্ম যদি সে ঠিক ঠিক ইয়ে ইয়ে করে পালন করে তাহলে আমাদের মধ্যে আর কোনো আমাদের ভেদাভেদ থাকবে না হিন্দু ধর্ম সমস্ত ধর্মের লোকেরা আমরা মিল মিশ হয়ে একত্রতে আমরা বাস করতে পারব